খুচরো পাইকারি বাজার সম্পর্কে আমার কিছু বক্তব্য হলো তারা বসে বিক্রি করে তারা অনেক খুচরো পাইকারি যেমন তাদের টাকার পরিমাণ বেশি জিনিসটাও কম আর পাইকারি বাজার হলো পাইকারিতে আমি বিভিন্ন রকম জিনিস দিতে পারবো এবং টাকার পরিমাণ কম এবং যে জিনিসটা পাবো সেটা কম এবং এর সাম্প্রতিক বছরে বিভিন্ন রকম সবজির দাম বাড়ছে এবং কমছে কিন্তু এটার জন্য পাইকারি এবং খুচরো ব্যব তাদেরকে লক্ষ্য করতে হয়েছে যাতে সাধারণ মানুষ কম দামে কিনতে পারে এবং ভালো জিনিস পায় এবং একটু ভালো হলে ভালো হয় এবং মুভি সুভি পরবর্তীরা শপিংয়ে এমন বাজার করে যেমন শপিং থেকে আমরা অ্যামাজন ফ্লিপকার্ট আরও বিভিন্ন রকম ল্যাপটপ আছে তার দ্বারাই আমরা ফ্লিপকার্ট থেকে মোবাইল হাত গ্লাভস বিভিন্ন রকম জামার শপিং করতে পারি এবং আরও সুবিধা হলো যে তা আমি মোবাইলে দেখলাম সব কিছু দেখলাম ব্যাটারি ইমেজ ধরুন আমি একটা মোবাইল কিনবো মোবাইলের সম্বন্ধে সব জানা গেল ব্যাটারির কত পাওয়ার কী আছে চার্জার আছে অর্ডার দিলাম এবং একজন ব্যক্তি আমাকে দিতে আসবে এবং সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করে দিলাম ও এর একটি খারাপ দিক হলো যে সে দিয়ে চলে গেলো কিন্তু জিনিসটা খারাপ না ভালো আমি সেটা জানতে পারলাম না যখন খুলবো তখন দেখা গেলো ভালো বা খারাপ হতে পারে এটি খারাপ দিক এবং এইটি ওনাদের থেকে জানা দরকার এবং ওরা যদি ভালো দিতে পারে এবং যে জিনিসগুলি হলো মোবাইল টিভি এবং আরও বিভিন্ন রকম ইত্যাদি জিনিসপত্র